লোকেরা প্রথম আঁকা শুরু করার টাইমে রেখা টানতে ভুল করে পেনসিল ধরতে ভুল করে তো সেটাকে নিজের অভিজ্ঞতাতে সেটা পরিবর্তন করতে পারে বা আমাদের শিখতে অনেক টাইম লাগে ধৈর্য চাই ধৈর্যর মধ্যে পরিশ্রম করে ভালোভাবে চর্চা করতে হয় সেটা